হ্যাঁ কে বলছেন হ্যাঁ আমি দুধ বিক্রি করি আশেপাশের সমস্ত এলাকায়

হ্যাঁ পারবো কবে বলুন বাইশে জুন লাগবে তাই তো আচ্ছা আপনার আপনি আপনি এসে নিয়ে যাবেন নাকি গিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে আচ্ছা তাহলে ডেলিভারি চার্জ এক্সট্রা লাগবে একটু এখন তো ষাট টাকা লিটার ষাট টাকা লিটার তাহলে ঐ তিনশো টাকা হয় আপনি আড়াইশো টাকা দেবেন আর কি আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পিওর দুধ আপনি নিশ্চিন্তে থাকতে পারেন কোনোরকম ভেজাল নেই দুধে না না জল একবারেই অল্প পরিমাণ মেশানো হয় যেটুকু মেশালে না না মেশালেই নয় সেইটুকুই দুধে কোনোরকম ভেজাল পাবেন না আপনি নিশ্চিন্তে থাকতে পারেন পিওর খাঁটি দুধ পাবেন এখান থেকে সে তো অবশ্যই না না কেমিক্যাল টেমিক্যাল কোনো মেশানো হয় না এখানে আপনি এসে দেখে যেতে পারেন অবশ্যই বিশ্বাস করে নিতে পারেন এখানের দুধ অবশ্যই ভালো হবে অন্যান্য জায়গার তুলনায় অবশ্যই ভালো দুধ হ্যাঁ দিতে পারবো বলুন কবে কোথায় লাগবে

হ্যাঁ দিতে পারবো কবে লাগবে বলুন আচ্ছা আচ্ছা ঠিক আছে করে দেবো ঐ প্রত্যেক লিটারে দুটাকা করে লাগবে ডেলিভারি চার্জ হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি নিশ্চিন্ত থাকতে পারেন সঠিক সময় দুধ পৌঁছে যাবে আপনি দরকার হলে এসে একবার দেখে যাবেন হ্যাঁ ঠিক আছে